পশ্চিমবঙ্গতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক ব্যবস্থা করছে তাতে বড় বড় আলাদা আলাদা ফিল্ডে নতুন নতুন কম্পানি এসে আমাদের পশ্চিমবঙ্গতে অফিস খুলুক এবং চাকরি দিক লোককে তার মধ্যে একটা ইন্ডাস্ট্রি হচ্ছে টেক ইন্ডাস্ট্রি বা আইটি ইন্ডাস্ট্রি বলতে পারি যেটা আমাদের সল্টলেকে ব্যবস্থা হয়েছে সল্টলেকে বড় বড় কোম্পানিজ যেমন উইপ্রো বা টি সি এস বা বড় বড় ক্যাপজেমিনি বা অ্যাকসেঞ্চারের মতন যে বড় বড় কাম্পানিজ আছে যাদের লক্ষ লোক এমপ্লয়েজ আছে ওদের মতন কোম্পানিজকে ডাকা হয়েছে বেঙ্গলে অফিস লাগানোর জন্যে আর ওরা এসছে তাতে কি হচ্ছে আমাদের লোককে চাকরির পাচ্ছে লোকে চাকরি পাচ্ছে আর লোকে কলেজে পড়াশোনা করার পরই ঠিক প্লেসমেন্টটা নিয়ে নিতে পারছে আর এবং ঘরে টাকাপয়সা দিতে পারছে আমাদের এমনই ব্যবস্থা করা হচ্ছে যেটা দিয়ে শুধু টেক ইন্ডাস্ট্রি না কিন্তু আলাদা আলাদা ইন্ডাস্ট্রিও বড়ো হচ্ছে যেমন কয়লা ইন্ডাস্ট্রি কয়লাতে আমাদের ইসিএল বেঙ্গলের অন্য অন্য দেশে অন্য অন্য জায়গায় এমসিএল বা এমনি এদের সঙ্গে কোলাবোরেট করে কয়লা পাঠাচ্ছে এবং দেশ থেকে কয়লা বাইরে পাঠাচ্ছে যেটা দিয়ে রাজত্বতে পয়সাও আসছে তার সঙ্গে লোকে চাকরি বাড়ছে লোকের ভালো অবস্থা হচ্ছে তার সঙ্গে একটা ডেভেলপমেন্ট হচ্ছে বেঙ্গলে আগে বাড়াচ্ছে বেঙ্গলটা